সাধারণত আমি ফটোগ্রাফিতে কোন প্রশিক্ষণ নিইনি আমি নিজে থেকে শিখেছি নিজেকে ইমপ্রুভ করেছি আমি নিজে থেকে অনেক কিছু স্টাডি করেছি যার কারণে আমি অনেক নতুন নতুন কিছু জিনিস শিখতে পেরেছি যার কারণে আজকে আমি একজন ভালো ফটোগ্রাফার হয়ে উঠতে পেরেছি কিন্তু একজন দক্ষতা ফটোগ্রাফার হওয়ার জন্যে ফটোগ্রাফিতে দক্ষতা লাভের জন্যে সাধারণত নিজেকে চেঞ্জ করতে হবে অনেক কিছু শিখতে হবে যে সমস্ত ব্যক্তি এই ফটোগ্রাফি ফিল্ডে রয়েছে তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং তাদের কাছ থেকে নতুন কিছু শেখা এবং সেটাকে শিখে নিজের উপরে কাজে লাগানো এবং বিভিন্ন ছবি তুলে বিভিন্ন কাজের মাধ্যমে এ বিভিন্ন ছবি তোলার মাধ্যমে একজন ফটোগ্রাফি দক্ষতা হওয়া যেতে পারে আমি সাধারণত আমার তেমন কোন অনুপ্রেরণা নেই শুধুমাত্র আমি একজন ইউটুবার মানে আমি যাখে অনুপ্রেরণা মনে করি তিনি একজন হলেন ইউটুবার যার নাম এনএসপি পিকচার আমি তার কাছ থেকে সাধারণত ফটোগ্রাফিটা শিখেছি আমি তাকে ফলো করেছি তাকে স্টাডি করার পরে আমি একজন ভালো ফটোগ্রাফার হয়ে উঠতে পেরেছি